বলছিলাম কি যে আমি কোনো দিন বা কখনও সিনেমা হলে গিয়ে বই দেখিনি তো এখন বড় ফোন উঠেছে তো এখন বড় ফোন আছে তো ও ফেস ফেসবুকে বা ও ইউটিউবে নেটের সাহায্যে আমরা অনেক বই দেখি তো হিন্দি বই বাংলা বই যেমন শাহরুখ খানের বই সালমান খানের বই আমির খানের বই আবার বাংলায় সা শাকিল খান এসব বিভিন্ন নায়কের বই দেখি তো আমরা যে সিনেমা হল পর্দা কখনো যায়নি বা দেখিনি তো ওর বিষয়ে কিছুটা জানি না কিছু জানি না তো তার জন্য বলছি তো আমরা আগে দেখতাম ছোট ফোনে তখন বই অনেক বই ব্যালেন্স দিয়ে ভরে নিয়ে আসতাম ফোনেতে অনেক বিভিন্ন বই নায়কের বই ভরে নিয়ে আসতাম তখন দেখতাম ত এখন তার নেটের এখন নেটে তো সব পাওয়া যাচ্ছে বড় ফোনে তার জন্য আমরা নেটেতে এখন ব এইসব বই দেখি ওইসব যে সিনেমা হল পর্দা থেকে আমরা সিনেমা কখনো যাইনি আর দেখিনি আর ওই সব বিষয়ে আমি কম বলতে পারবো ওইসব বিষয়ে এক অ্যাকচুয়ালি বলতে গেলে যেসব বলতে পারবো না তা এখন বিভিন্ন রকমের ফ ফোন উঠেছে ফোনেতে বই দেখি সেই সব বইয়ে বইটা ফোনে দেখি তার জন্য ফোন ফোনেতে আর সিনেমায় যেতে লাগে না এখন ফোন উঠেছে সেই জন্য করে ফোনে দেখি তো যে পশ্চিমবঙ্গের প্রধান ভূমি তো সেই বিষয়টাই যে আমরা বই দেখি বা হলেতে গিয়ে সে হলে তো কখনও যায়নি আইবুড়ো বেলায় তখন ছোটো ফোন ছিল বাজারে গিয়ে অনেক বই ডাউনলোড করে আনতাম ভরে আনতাম সেই সব দেখতাম এখন বড়ো ফোন উঠে গেছে এখন নেটে চাইলে সব রকমের নায়কের নায়িকাদের বই দেয় তাও ফোনেতেই এখন দেখি